আপনাদের সংস্থার মাধ্যমে আমি একটি ক্যাব বুক করেছিলাম যে সমস্ত ক্যাব যে ক্যাবটি বুক করার পর আমি আমার নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আমি ভুলে গিয়ে আমার ওয়ালেট পার্সটি আমি ওই ক্যাবটির মধ্যে ফেলে আসি এছাড়াও ওই ক্যাবটির মধ্যে আমার ওয়ালেটটি রয়ে যাওয়ার কারণে আমি আমার গন্তব্য এটাই যে আমার ব্যাগটি যেন নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয় এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব এছাড়াও আমার আমার ঠিকানায় এসে যদি ব্যাগটি আপনারা না পৌঁছাতে পারেন তাহলে ওলার মতো অ্যাপে আপনার আপনারা আমার ব্যাগটি সুরক্ষিতভাবে পৌঁছে দিন এছাড়াও আমার ওই ব্যাগে বিভিন্ন নানান ডকুমেন্টস আর আমার মোবাইলটি রয়ে গিয়েছে তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে অনুগ্রহ করে যদি আপনারা আমার এই ওয়ালেট ব্যাগটি ফিরিয়ে দিয়ে যান তাহলে ভালো হতো